আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষণাবেক্ষণ করার জন্য সরকারের কাছে আবেদন যে আমাদের গ্রামের আশে পাশে যে সব পুরনো বাসস্থান বা বাড়ি বা মন্দির এইসব ধ্বংসস্তূপ হয়ে পরিণত হয়েছে তো এই সব জিনিস রক্ষণাবেক্ষণ করার জন্য সরকারের কাছে অনুরোধ যে এইসব এইসব আমাদের পুরনো ইতিহাস মনে করায় যা ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এইসব ইতিহাস আমরা এই কারণে জানতে পারি যে আমাদের অতীতে যেইসব পূর্বপুরুষরা করে আসছেন সেইসব জিনিস কীরকমভাবে করেছিল বা কীরকমভাবে করছিল কীরকমভাবে করবে তো এইসব কারণের জন্যে আমাদের ইতিহাস জেনে রাখা দরকার যা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের এই সব ধ্বংসস্তূপ বা মন্দির মসজিদ খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের মন্দিরে এর রক্ষণাবেক্ষণ করার জন্য সরকারের কাছ থেকে কিছু কতৃপক্ষের আবেদন যা তারা এই জিনিসগুলো দেখা শুনো করবে যাতে না আর পরবর্তীকালে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়